রাষ্ট্রীয় পরিবহনের মান খুবই ভালো এবং ভারতের প্রমণ সাশ্রয় যদি বলতে হয় তাহলে ট্রেন যাতায়াতকেই সব সব থেকে বেশি খরচের দিক থেকে সাশ্রয় হয় এবং প্লেনে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা কস্টলি হয়ে যায় তো বেশিরভাগ ভারতের জনতা ট্রেনেতেই যাতায়াত করেন প্লেনের তুলনায় সো আমার মনে হয় যে ভারতের ভ্রমণ সাশ্রয়িক হয় ট্রেন